একতিরিশে অক্টোবর উনিশশো নিরানব্বই তেরোই জুন দু হাজার এক দোসরা এপ্রিল দু হাজার চার পাঁচই জুন উনিশশো পঞ্চান্ন সাতই অক্টোবর দু হাজার এক